আমাদের প্রত্যেকেরই পদবী রয়েছে সেই পদবী কতগুলো নাম আমি এখন তুলে ধরছি যেমন রায় পাল ঘোষ দত্ত দে দাস বিশ্বাস চৌধুরী নাগ সরকার সেন দাশগুপ্ত সেনগুপ্ত কুলু রায়চৌধুরী ব্যানার্জী চ্যাটার্জী মুখার্জী কর্মকার প্রসাদ পাশোওয়ান ঝা শা ধর সূত্রধর কুমার যাদব রাহা নাহা আইচ বর্মন মোদি গাঙ্গুলি বাগচি কাজী সিংহ সিনহা সিংহরায় গুহরায় সিং শীল মালাকার পণ্ডিত ওরাও বাহাদুর হক মজুমদার শীল ভট্টাচার্য আরও আছে আরও কতগুলো আছে আমাদের সেগুলো বাঙালিদের মধ্যে যেমন সরকার আছে রায় সরকার আছে দে সরকার আছে তারপরে দেশ সুত্রধর আছে তারপরে এরকম আরও অনেকগুলো পদবী রয়েছে